আমি আমায় যখন কলেজে পড়ি তখন কলেজ থেকে আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম যেখান সেটা হচ্ছে যে দীঘা গিয়েছিলাম সেই দীঘাতে বেড়াতে গিয়ে সেখানে একটা খুব আনন্দের মুহুর্ত কেটেছিলো যেটা হচ্ছে যে সমুদ্রে স্নান করা সমুদ্রে আমরা স্নান করতে গেছিলাম সকাল আটটার সময় ফিরেছিলাম আমরা রাত্রি আটটার সময় এভাবে স্নান করেই চলেছি রাত বিকেলের দিকে প্রচণ্ড পরিমাণে ঢেউ এসছে সে ঢেউ সে মানে ঘন ঘন ঢেউ এসছে সেই ঢেউয়ের মধ্যে আমরা যে ঢেউ নিয়েছিলাম সেই ঢেউ নেওয়াটা সে খুব আনন্দের এবং সে ঢেউ নিতে গিয়ে যে ডুবে যাওয়া ডুবে সেই সমুদ্রে সেই নোনা জল খাওয়া সেটা খেতে গিয়ে মানে দারুণ মজা হয়েছিলো সে নাকে মুখে চোখে চারিদিকে জল ঢুকে গিয়েছিলো ঢুকে যাওয়ার কারণে খুব একটা আনন্দ মুহুর্ত তৈরি হয়েছিলো সেই সারা দিন সমুদ্রের মধ্যে থাকা সমুদ্রে থেকে স্নান করে এসেছি যখন তখন রুমের মধ্যে তখন তারপরে এসে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম তারপরে তখন তার পরের দিনে আবার বেড়াতে গিয়েছিলাম বেড়াতে গিয়ে সেখানে গিয়ে আমি হারিয়ে গেছিলাম সেটা ছিলো খুব কষ্টের সময় কারণ কী আমি যখন গিয়েছি তখন দেখছি আমার বন্ধু বান্ধব কেউ নেই সেখানে সেই কারণে এরপরে আমি একা পড়ে গিয়েছি চারিদিকে দেখছি সমুদ্রের জল সমুদ্রের জলের ঢেউয়ের আওয়াজ সন্ধ্যের বেলায় আর চারিদিকে লোকজন আলো সে রোশনাই কিন্তু আমি আমার পরিচিত কাউকে না দেখতে পাওয়ার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে আর আমি কাঁদতে গেছিলাম সেই কাঁদতে গিয়ে দেখছি চারিদিকে এরপরে অনুসন্ধান অফিসের প্রয়োজন মনে পড়ে হটাৎ করে যে অনুসন্ধান অফিসে যাই কিন্তু অনুসন্ধান অফিসে গিয়ে আমি যখন ফো আমি যখন অ্যানাউন্স করে জানালাম যে আমি আমার কলেজের কাউকে খুঁজে পাচ্ছি না তারপরে এসে অনুসন্ধান অফিসে যেন যোগাযোগ করে আবার অনুসন্ধান অফিসে গিয়ে সকলে যোগাযোগ করেছে যোগাযোগ করার পরে আমাকে খুঁজে পেয়েছে এরপরে খুঁজে পাওয়ার পরে আমি যেখান থেকে যখন বেরিয়ে আসি তখন সবাই আমাকে নিয়ে খুব হাসাহাসি করছিলো সেটা আমার কাছে যেমন একটা আনন্দ তেমন যখন আমি হারিয়ে গেছিলাম সেটা আমার খুব কষ্টের ছিলো তখন সেই মুহুর্তে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি এখানে এসে হারিয়ে গেলাম আর আমি কী করে বাড়ি যাবো বাড়ি যেতে পারবো কী পারবো না আর সমুদ্রের যে সে ঢেউ ঢেউয়ের যে একটা আওয়াজ আর সে আওয়াজে আবার ভয় পেয়ে গেছি সেই সন্ধেবেলায় অনেক রাত্রি হয়ে গেছে তখনও পর্যন্ত অনুসন্ধান অফিসের কথা আমার মনে আসে নি কিন্তু যখন মনে এলো তখন ভাবছি রাত্রি নটা রাত্রি নটার সময় অনুসন্ধান অফিসে গিয়ে আমি সব কিছু জানতে পারলাম এবং জানালাম তার পরের দিন সকালে আমি বাড়িতে এলাম এইভাবে আমার খুব আনন্দের এবং দুঃখের কষ্টের সময়টা কেটেছিলো আমার সেই বেড়াতে যাওয়া সেই স্মৃতি আজও মনে আছে তাই আমি এখানে বললাম এই স্মৃতিটা ভোলার নয় তাই আমি ভুলতে পারি নি আজও সেই কলেজের সেই বেড়াতে যাওয়ার কথা